আপনি কি স্কুল বা কলেজে ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছেন হ্যাঁ আমি স্কুল বা কলেজে ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছি তাদের মধ্যে হলেন আচার্য জগদীশচন্দ্র বসু এবং এবং আমি শ্রীনিবাস রামা এবং আমি শ্রীনিবাস রামা নুজন সম্পর্কে জেনেছি বা পড়েছি